হ্যালো কে বলছেন না ঠিক চিনতে পারছি না কে বলছেন বলুন তো আপনার নাম কী ও আচ্ছা আচ্ছা সুজাতাদি বলুন তো কী খবর আপনি সেদিন শাড়ি নিয়ে গেলেন তারপর তো আর কিছু জানালেন না যে কেমন কী হয়েছে আচ্ছা আচ্ছা তো আমাদের এখানে এই হাতের কাজের মানে খুব ভালো মানে কাজ হয় আর আমাদের এখানে শাড়ি টাড়ি খুব সুন্দর তৈরি হয় কারণ আমরা নিজেরা তো হাতে করে তৈরি করছি না আর আমাদের এই চিকন সেলাইয়ের ওপর আর জরি সেলাইয়ের ওপর যে শাড়িগুলো বা চুড়িদারগুলো হয় খুব সুন্দর সুন্দর আপনি নিয়ে গেছেন আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই জিনিসটা তো বলুন আর আর কি নিতে চান আচ্ছা আচ্ছা পঞ্চাশ পিস মাল নেবেন আপনি তাই তো আচ্ছা আচ্ছা তো আপনার কবে ওটা লাগবে ঠিক আছে আপনি আমাকে পনেরো দিন টাইম দিন আমি আপনাকে পঞ্চাশ পিস শাড়ি আপনাকে পাঠিয়ে দেবো হ্যাঁ সব বুঝতে পারছি আর সামনে তো দেওয়ালি রয়েছে আর দেওয়ালির বাজারে তো এই সব শাড়ি তো প্রচুর ভাবে বিক্রি হচ্ছে তো আপনি আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন নিয়ে গিয়ে আপনি নিজে বিক্রি করবেন আপনার নিজেরও লাভ হবে আর আমরা তো খুব পাইকারি রেটে তো খুব কম দামেই বিক্রি করছি আর আপনিও ওটা যদি একটু খুব বেশি দামেও বিক্রি করেন আপনার তাতেই লাভ না না কোনো অসুবিধে নেই আমি আপনাকে ঠিক মাল ডেলিভারি দিয়ে দেবো আর আপনার নাম ফোন নাম্বারটা কি এটাই থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমি তাহলে আপনার তাহলে মালের অর্ডারটা তাহলে নিয়ে নিচ্ছি তাহলে আমি কাজ শুরু করে দিতে বলছি আমার কাস্টমারদেরকে আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ অ্যাডভান্স তো লাগবেই কারণ এতগুলো পঞ্চাশ পিস শাড়ি তৈরি করা মানে টাকা তো লাগবেই তো আপনি একটা কাজ করুন আপনি আমাকে দশ হাজার টাকা অ্যাডভান্স করে দিন আপনি কি বাড়ি মানে আমার দোকানে এসে দিতে আসবেন না আমাকে অনলাইনে পে করে দেবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটাই ভালো হবে আপনি দেখুন আপনার কোনটা সুবিধা আপনি সেই অনুযায়ী আমাকে তাহলে টাকাটা দেবেন ঠিক আছে হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কালকে কথা হচ্ছে তাহলে রাখছি